আমি অনেক ছোটোবেলা থেকে আঁকা শিখি এবং এই আঁকা শেখার ফলে আমার স্কুল লাইফে অনেক উপকার হয়েছে যেমন আমি জিওগ্রাফি সাবজেক্টে এবং সায়েন্স সাবজেক্টে অনেক ড্রয়িং করতে হতো এবং সেই ড্রয়িংগুলো আমার সুন্দর হতো তার জন্য আমি এক্সট্রা নাম্বার পেতাম তা আমারও স্বপ্ন ছিল বড়ো হয়ে আর্ট নিয়ে আর্ট কলেজে ভর্তি হওয়া কিন্তু সেটা হয়ে ওঠেনি স্বপ্নই স্বপ্নই থেকে গেছে আমারও স্বপ্ন ছিল আমার ড্রয়িং আর্ট গ্যালারিতে অপশন হবে এবং তার দ্বারা আমি কিছু টাকা ইনকাম করবো কিন্তু সেই স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেছে আমার বাবা মায়ের আর্থিক অবস্থা অত ভালো ছিল না যে আমাকে অত টাকা দিয়ে আর্ট কলেজে ভর্তি করবে সেই জন্য আমার এই অভিজ্ঞতাটাও অত বেশি নেই